হ্যাঁ আমি এরকম একটা বই পড়েছি প্রথমে বইয়ের নামটা দেখে আমার ভালো লাগছিল না ভাবলাম পড়ব কি পড়ব না কিন্তু পড়া শুরু করলাম সেই বইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল বইটা পড়তে পড়তে আমার মনকে খুব নাড়া দিল দেখলাম যে মানুষ এক মানুষ চেষ্টা করলে সবই পারে একটা কর্মচারী থেকে কীভাবে সে মালিক হল এই বইটাতে সেটাই বলেছে এটা পড়ে আমার মনে হয়েছে যে মানুষ সব চেষ্টাতেই সব চেষ্টা করলেই উন্নতি করতে পারে